কৃষকের আত্মহত্যা নিয়ে আপনার আমার অনেক ভাবনা সত্যিই আছে যে আমি অনেক নিউজ পেপারে বা নিউজে শুনি যে কৃষকেরা আত্মহত্যা করেছে যারা আমাদেরকে দৈনন্দিন জীবনে খাবার জোগান দেন যেই সবজি খেয়ে চাল আলু ডাল উৎপাদন করে সেই সব সবজি টবজি আমরা খেয়ে যাদের জন্য আমরা খেতে পারি যাদের জন্য আমরা বেঁচে বাঁচতে পারি তারাই আজকাল আত্মহত্যা করছে তার কারণ বাজারে সে সুলভ দামটা তারা পাচ্ছে না এই কিছুদিন আগেই এক শুনলাম যে একজন আলু চাষি গলায় দড়ি নিয়েছে মাঠের মধ্যেখানে একটি গাছে তার কারণ আলুর দাম একদম সে পায়নি আলুর দামটা একদম কমে যাওয়ার কারণে সে নিজের লাভটুকুও রাখতে পারেনি এবং সে আত্মহত্যা করেছে সে আত্মহত্যা করে শুধু নিজের জীবনটাই নষ্ট করেনি তার পরিবারের পুরো জীবনটাকে সারা জীবনের জন্য নষ্ট করে দিয়ে গিয়েছে কারণ সেই মানুষটি একাই একমাত্র উপার্জন করত এবং যারা দিন দিন আমাদেরকে খাইয়ে চলেছে উৎপাদন করে তারা তারাই যদি আত্মহত্যা করে তাহলে আমি সরকারের কাছে এইটুকুই আবেদন রাখতে চাই যে যেমন যে সরকার চাষিদের কাছে যেই ঋণটা নিচ্ছে সেই ঋণের হারটা যেন একটু কমায় কমালে তাহলে তারা অনেকটা লাভবান হতে পারবে তারা তাদের আরো ইচ্ছা জাগবে যে সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো আমাদের মতো অনেক চাষি আত্মহত্যা করবে না বা ভাবনায় চিন্তায় মারা যাবেন না যে কী করে কী হবে আমি চাই সরকার যেন এই ঋণটা অনেকটা পরিমাণে একটু কমাতে পারে চাষিদের কথা ভেবে তাহলে চাষিরা হয়তো আর কোনও দিনও আত্মহত্যা করার কথা ভাববেন না